জলে গোবর দিয়ে জলে গোবর মিশিয়ে প্রবেশদ্বার বা প্রান্তরে স্প্রে করার পিছনে অনেক যুক্তি আছে আগে করি মা ঠাকুমা জেঠিমা ওরা সকলেই বলতো সকালে না কি গোবর আর জলের ছড়া দিতে হয় ছড়া দিলে না কি শুদ্ধ যেমন সন্ধ্যেবেলা জল তো জলের ছড়া দেওয়া হয় সেরকম সকালবেলা গোবর আর জলের ছড়া দেওয়া হয় কেউ মারা গেলে তখন কিন্তু মারা মানুষকে নিয়ে চলে যাওয়ার পরেও বাড়িতে গোবর জল দেয়া হয় গো বাঙালি মতে গোবর জল একটা শুদ্ধ শান্তির ব্যাপার আছে যে বাড়িতে গোবর জল দিলে সে জায়গাটা পরিষ্কার শুদ্ধ সেখানে দেবতারা যাতায়াত করবে এইটাই হচ্ছে বাঙালি মতে ঠাকুমা মা মায়েদের রীতিনীতি কিন্তু আমাদের এখন ভদ্র সমাজে গোবরে হাত দিতে গেলে নাক সিটকে উঠে তারা গোবরে হাত দিতে পারে না আমার মা ঠাকুমারা যেটা পারে আমরা সেটা পারি না আমরা গোবরে হাত দেওয়ার আগে বার বার চিন্তা করি তো গোবরে হাত দেব গোবরে হাত দেব কিন্তু গোবরে একটা কি গোবর প্রত্যেকটি মানুষের বাড়িতেই প্রয়োজন হয় একটা গাছ লাগালেও গাছের গোঁড়ায় একটু গোবর দিতে হয় তবে কিন্তু গাছটা সতেজ সতেজ এবং সুন্দরভাবে বড় হয়ে ওঠে গোবর সার একটা মানে প্রত্যেকটি বাড়িতেই দরকার হয় আমাদের বাড়ির সামনে একটা গোইল মানে গরুর চালা ছিল সেখান থেকে গোবর এনে সকাল বেলায় আমার ঠাকুমা জলে বালতিতে দিয়ে সমস্ত উঠান বাহির বাইরের দিকে সু প্রত্যেকটি জায়গায় তরতরাই দিত তারপরে ঝাড় দিত গোবর জলে তরতরা দিলে সে জায়গাটা নাকি শুদ্ধ হয় প্রবেশদ্বার নাকি শুদ্ধ বাড়ির থেকে যারা যাতায়াত করে তাদেরও মঙ্গল হয় সে জায়গাটাও শুদ্ধ হয় কিন্তু বাঙালি মতে গোবর সার এখনকার দিনে উঠেই গেছে এখন কেউ সকাল বেলায় গোবর সারও দেখতে দেওয়া যায় মানে দিতে যেয়া যায় না আর ওসব করেও না কিন্তু গোবরের ঘুঁটে যেটা বাঙালি বাড়িতে গরু থাকলে গোবরের ঘুঁটে দেওয়া হয় সে ঘুঁটেটা কিন্তু আমাদের জ্বালানির কাজে প্রয়োজন হয় আমাদের সকাল বেলা মানে গোইল যেটাকে বলে যেখানে গরু থাকে সে গোয়াল থেকে গরুর কাছ থেকে গোবর সার এনে যেটা ঘুঁটের আমাদের একটা কাজ হয় সে ঘুঁটেটা আমাদের জ্বালানির কাজেও লাগে আবার ধুনা দিতে গেলেও বাড়িতে ধুনা টুনা একটু কীটনাশক পোকা মাকড় মশা মারার জন্য ধুনা দিতে গেলেও সে গোবর সারের ঘুঁটার প্রয়োজন হয় যেক্ষেত্রে গোবর সার কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু কম বেশি প্রয়োজন হয়েই থাকে সকাল বেলা প্রবেশদ্বারে যেমন দেওয়া প্রয়োজন সেরম সন্ধ্যেবেলা ধুনোতে ঘুঁটার প্রয়োজন হয় যেটা কি মানে ভালো এমনিতেই হবে কিন্তু ঘুঁটেটা দিলে আরো তা সুন্দর হয় আর মানুষ মারা গেলেও যেমন জল তলতরার সাথে একটুখানি গোবর মিশিয়ে দেয় কোনো জায়গায় একটু কুকুর চলে গেলে ঠাকুর পুজোর স্থানে মানুষ এতে গোবরের তরতরা দেয় যে কুকুর চলে গেছে এ জায়গাটাকে শুদ্ধ করতে হবে তাহলে গোবরের তরতরা দিয়ে দেয় তাই গোবর সার প্রত্যেকটি মানুষেরই প্ৰয়োজন হয় কম বেশি প্রয়োজন হয়েই থাকে আর সব সময় বলে গোমাতা শুদ্ধ তাই গোবরও আমাদের শুদ্ধ তাতে আমাদের মানে এখনকার দিনে মহিলারা কেউ গোবরে হাত দেবে না কিন্তু আমাদের ঠাকুমা মা তারা সকাল বেলা হলেই গোইল থেকে আগে গোবর সার নিয়ে আসবে যেহেতু গোবর বাড়িতে দিলে শুদ্ধ মানুষের মন শুদ্ধ তাই বাড়িতে কোনো কিছু অমঙ্গল হবে না তারা গোবরের ছরছরা জল দিয়ে দেবে চারদিকে গোবরের তরতরা জল সেই জলে আমাদের সব কিছু শুদ্ধ হবে তারপরে তারা শাঁখ শঙ্খ বাজাবে আগে গোবর জলের স্প্রে করবে তাই আমাদের গোবর জল সব সময় শুদ্ধ